হ্যালো আপনাদের হোটেলে দুপুরে খাওয়ার জন্যে আমি একটা অর্ডার করেছিলাম খাওয়ারটা আমার কাছে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছায় নি যখনই আমার কাছে খাবারটা এসে পৌঁছিয়েছে খাবারটা খুলে দেখি খাওয়ার সবটাই চলকে বিচ্ছিরি একটা অবস্থার মধ্যে আসে সেটাকে দেখে খাওয়া সম্ভব হলো না এটাকে ভেবে আমি আপনাদের খাওয়ার আপনাদের হোটেলে ফিরিয়ে দিলাম